আমার গ্রামের বাড়িতে স্থানীয় ঠাকুর হচ্ছে নারায়ণ ঠাকুর এবং নারায়ণ পুজোই আমাদের বাড়িতে করা হয় তার নারায়ণ যেরকম পূজা হয় মানে নারায়ণ পূজা হয় তো পূর্ণিমাতে পূর্ণিমাতে হয় নারায়ণ পূজা এবং ওই সেই দিন সিন্নি হয় প্রসাদ এবং সিন্নিটাই ওখানের মেন প্রসাদ হয় সিন্নিটা জানেনই দুধ কলা মিষ্টি ফল এইগুলো দিয়ে মাখা হয় এবং এই সিন্নি খেতে আমাদের বাড়ির সবাইই ভালোবাসে এবং নারায়ণ পূজার এটাই হচ্ছে মূল উপপাদ্য